হ্যাঁ কে কে বলছেন সবজি তো সবই আছে অসুস্থ রোগী আপনি কি নেবেন বলুন আছে হ্যাঁ পেঁপে আছে পেঁপে আছে পটল আছে পটল পটল নিয়ে নিন পটল তো সবজি খুব ভালোভাবে পেটের অসুস্থ মানুষের জন্য হ্যাঁ আচ্ছা আচ্ছা পেঁপে এক কেজি পেঁপে এক কেজি পটল পাঁচশো আচ্ছা গাজর আচ্ছা গাজর বিনস গাজর এখন কত এখন ষাট টাকা কেজি

আচ্ছা আড়াইশো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চা দুজোড়া কাঁচকলা দিয়ে দেবো তো দুজোড়া কাঁচাকলা এক কিলো পেঁপে ও হ্যাঁ বলুন

তাহলে তো দেরি হবে একটু লোকটোক দিয়ে পাঠানো তো হুম বিকেলের দিকে বিকেলের দিকে দিলে হবে তো হুম হুম হুম আচ্ছা ঠিক আছে হুম হুম আপনি হ্যাঁ হুম আর আপনি কোনখানটায় পৌঁছবো বলুন আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হুম হুম হুম ঠিক আছে তাহলে বিকেলবেলা হ্যাঁ বিকেলবেলা পাঠিয়ে দেবো এই রোদে গরমে তো যাবে না হুম হুম না পাঠিয়ে দেবো পাঠিয়ে দেবো না না না সেটা ঠিক আছে কিন্তু এখন পাঠানো যাবে না বিকেলের আগে পাঠিয়ে দেবো হুম হুম হুম হুম ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ